হ্যালো সন্দীপ আরে দোকান খুলেছ এই শোনো না কি বলছি আরে আবার মোবাইলটা তো গন্ডগোল হচ্ছে এ চার্জ নিচ্ছে না তো তুমি কি এখন দোকানে থাকবে তো আর কতক্ষণ থাকবে তুমি আরে ফোনের আমার চার্জটা নিচ্ছে না চার্জের কিছু প্রব্লেম হচ্ছে তারপরে মনে হয় ব্যাটারিটাও মনে হয় গন্ডগোল হয়েছে বুঝলে তো ব্যাটারিটাও মনে হয় ফুলে টুলে হ্যাঁ ব্যাটারিটাও মনে হয় ফুলে গেছে কারণ ব্যাক সাইডটা দেখছি ফুলে আছে আর একবার হাত থেকেও পড়ে গেছিলো তো তুমি কতক্ষণ থাকবে দোকানে আচ্ছা আমি আর কত কী খরচা হতে পারে বলো দেখি তোমায় তো প্রব্লেম প্রব্লেমগুলো তো বললাম এই ধরে নাও এই চার্জ নিচ্ছে না ঠিকমতো এটা একটা এক নম্বর তারপরে তোমার ওই ব্যাটারিটা ফুলে আছে মনে হচ্ছে ব্যাটারিটা ফুলে গেছে বা খারাপ হয়ে গেছে কারণ ব্যাকসাইডটা একটু ফোলা ফোলা লাগছে আর তোমার ইয়েটা তোমার একবার হাত থেকে পড়ে গেছিলো কিনেরও মনে হয় কিছু প্রব্লেম হচ্ছে তো এরকম কত কী খরচা হতে পারে দু হাজার টাকা এই দু হাজার টাকা কী বল এত আর কিছু টাকা দিলে তো আমার নতুন ফো ফোন হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি তুমি থাকবে হ্যাঁ আমি কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি